গাছপালা দিয়ে কিছু ফুলের গাছ লাগানো আছে সেই ফুলের গাছগুলো দিয়ে পুজোআর্চা করা হয় এবং কিছু বড়ো বড়ো গাছ রয়েছিল সেগুলো ঝড়ে পড়ে যায় সেই সেই গাছপালা দিয়ে আসবাবপত্রের মাঝেমধ্যে কাজে লাগানো হয় এবং আমি যখন বাড়িতে থাকি না তখন গাছপালার যত্ন নেয় আমার বাড়ির কাজের একটি দাদা আছে সে যথেষ্ট যত্ন নেয় তাকে সেভাবে বোঝানো রয়েছে সে যথেষ্ট যত্ন নেয় এবং ফুলের গাছগুলো নিয়ে ফুলের গাছগুলো নিয়ে যথারীতি প্রত্যেকদিন জল দেয় এবং যথেষ্ট গাছগুলোনের প্রতি ভালোবাসে এবং গাছগুলো থেকে যে সমস্ত ছাগল বা কিছু কিছু গরু আছে যেগুলো এসে গাছপালাগুলোর ওপর এসে গাছপালাগুলো খাবার চেষ্টা করে তাদেরকে তাড়ায় এভাবে যত্ন নেয়